আমি যেখানেই কোনো পুরানো কয়েন দেখতে পাই যেমন অনেক দিন আগে আমাদের ছোটোবেলায় পঁচিশ পয়সা যাকে আমরা বলতাম আট আনা ক সরি তা দেখকে আমরা বলতাম চার আনা আবার পঞ্চাশ পয়সা যেমন যাকে আমরা বলতাম আট আনা আমাদের ছোটোবেলায় এগুলি চলতো আমরা অনেক খাবারই পেতাম কিন্তু আজকের সময় এই চার আনা আট আনা অর্থাৎ পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সাগুলি বাজারে আর চলে না এমনকি এখন এক টাকার কয়েন যেগুলি ছোটো সেগুলিও ছোট তো এই কয়েনগুলো আমি যখনই দেখতে পাই সংগ্রহ করে আমার কাছে রেখে দিই এতে যে আমি খুব লাভবান হবো এমনটা নয় আমার ব্যক্তিগত আগ্রহ আবেগ কাজ করে ভালো লাগা কাজ এই জন্যেই আমি এটা করে থাকি একবার আমি বিদেশি বাংলাদেশি একটি কয়েন পেয়েছিলাম সেটিও রেখে দিয়েছিলাম যেমন যেগুলির নোট হিসেবে আমরা ব্যবহার করি দশ টাকা কুড়ি টাকা এগুলিরও কয়েন পাওয়া যায় বাজারে এখনও চলে এগুলিও আমি সংগ্রহ করে রাখি আমার ভীষণ ভালো লাগে একবার তো আমি দশ টাকার কয়েন জমিয়ে প্রায় ছয় হাজার টাকা পর্যন্ত করেছিলাম যেটা দিয়ে

একটা ভালো কাজে লাগাতে পেরেছিলাম তো আমি বিশেষ লাভের জন্য কয়েন জমাই না নিজের মানসিকতা নিজের মানে ব্যক্তিগত আবেগ ব্যক্তিগত ভালো লাগা ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত আবেগ যেটা সেই জন্যেই আমি কয়েনগুলো সংগ্রহ করি এছাড়াও অন্য কিছু নয় এই কয়েন সংগ্রহের মাধ্যমে আমার আগ্রহ ভালোবাসা আবেগ প্রতিফলিত হয়